আমি ছোটোবেলা থেকে ঘুরতে খুব ভালোবাসি ঘোরাটা আমার কাছে একটা আনন্দের বিষয় আমি যখনই অনেক দিন বাড়ি থেকে যাই তখন আমার মনে হয় আমি কোথাও একটা ঘুরতে গেলেই আমার মনটা শান্তি পাবে কেননা মাথায় এতো রকম চিন্তা থাকে যে ঘোরাটা আমার কাছে অনেক মাথা শান্তি বলে মনে করে আমি আমার ইচ্ছে আছে আমি বরফের দেশে ঘুরতে যাবো যেমন গ্যাংটক কালিম্পং এই সব জায়গায় ঘুরতে যেতে চাই বাইরে বাইরে যেখানে যেমন কাশ্মীর এখানে যেতে খুব ভালো লাগে বরফের দেশে সেখানে বরফের বৃষ্টি হবে এবং আমি পাহাড়ও ভালোবাসি পাহাড়ে বিভিন্ন রকম উঁচু থেকে আমি যে নিচের সিনারিটা দেখতে পাই সেটা আমাকে দেখতে খুবই ভালো লাগে তাছাড়া আমি সমুদ্রও খুব ভালোবাসি সুতরাং আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন যে প্রকৃতি আমি প্রকৃতি উপভোগ করতে চাই এই কারণে আমি পাহাড়েও যেতে চাই আমি পর্বতেও যেতে চাই হিমালয় পর্বতে যে প্রকৃতি সুন্দর দৃশ্য সেটাও দেখতে চাই সেখানে যে পাথর যে বরফগুলো পাথরের মতো হয়ে আছে সেগুলো দেখতে চাই শুনেছিলাম সেগুলো নাকি এক সময় গলে গিয়ে আমাদের সব ডুবে যাবে তো আমি সেগুলো আগে থেকেই দেখতে চাই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে প্রকৃতিটাকে উপভোগ করতে চাই কারণ আমিও মনে করি প্রকৃতিটা খুবই সুন্দর প্রত্যেক মানুষকেই প্রকৃতিকে বাঁচানো উচিত এবং এই যে পাহাড় পর্বতের দৃশ্য সমুদ্রের দৃশ্য এইগুলো অসম্ভব সুন্দর